কিছু সাধারণ রোগ পোলট্রি যা পোলট্রিকে অসুস্থ করে দেয় যেমন তার পায়ে ব্যথা সর্দি তার শরীরের ভিতরে ভাইরাস কেন হয় এইগুলো আগে ডক্টরের পরামর্শ নিতে হবে কেন সে অসুস্থ হয়ে পড়ছে তার পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা করতে হবে তার শরীরে কোনো ভাইরাস থাকলে তাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে পোলট্রি শরীরে বিভিন্ন রোগ অসুস্থ দেখা যায় সেইগুলো তাকে যাতে সেই যাতে না হয় সেই কারণে তাকে পরিষ্কার খাবার দিতে হবে পরিষ্কার জল আলো বাতাসে রাখতে হবে তার দেখাশুনো করতে হবে পোলট্রিকে সুস্থ রাখার এটাই উপায় তার ভ্যাকসিন দিতে হবে তাকে নিয়মিত ট্রিটমেন্ট করতে হবে